হ্যাঁ বলছিলাম স্যার আমি নারী ও শিশু কল্যাণ কমিটি থেকে বলছিলাম আমি একটা ওই বিজ্ঞাপন হ্যাঁ আমি একটা ওই বিজ্ঞাপন ছাপাবো তো সেই জন্য আপনাকে একটু কল করেছিলাম যদি একটু ডিটেলসটা বলেন হ্যাঁ আমি ওই যেহেতু আমাদের মহিলা এবং বাচ্চাদের উপরে কাজ তো তো সেই জন্য একটা বিজ্ঞাপন বানাবো সেটা হচ্ছে ওই যে বাচ্চাদের নিয়ে সচেতনমূলক কিছু কাজ যেমন ওই গাছ লাগানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গাছ লাগানো বা ওই বাল্য বিবাহ বন্ধ করা এগুলো ওই ধরুন দু সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার এই রকম ধরণের বিজ্ঞাপনের জন্য মোটামোটি কতো টাকা লাগবে না লাগবে

হ্যাঁ মানে হ্যাঁ জেলার জেলাতে কতো পড়বে আচ্ছা আর কি কি আছে আপনাদের

হ্যাঁ কতো থাকে

না স্যার হাফ পেজটা কতো পড়বে সেটা বলুন হ্যাঁ সেগুলো তো থাকবে বাচ্চাদের কিছু ছবি তাদের কিছু কাজকর্ম ওগুলো তো দিতে হবে নাহলে কি করে হবে অনেক দাম বলছেন আমি তো অনেকগুলোই নেবো যদি একটু কম সম করেন তাহলে ভালো হতো আচ্ছা তাহলে আমি ওই পনেরো তারিখ নাগাদ যাবো তো আপনি যদি দেখুন দর দামের হ্যাঁ দর দামের ব্যাপারটা একটু থাকে তো সেটা যদি আপনি এখন থেকেই ওটা বলেন তাহলে আমারও অনেক সুবিধা হতো আর কি সেই জন্য ঠিক আছে আমাদের ওই একজন ম্যাডাম বলছিলেন ওই ওয়ান মানে এক দশমিক আট সেন্টিমিটারের যে মানে বিজ্ঞাপনটা সেটাতে ওনাদের একটু কম টাকাই লেগেছিলো বললো তিন হাজার টাকার মধ্যে হয়ে গেছিলো তাই আপনাদের এখানে কতো

আচ্ছা ঠিক আছে স্যার তাহলে ওই কথাই থাকলো ঠিক আছে রাখছি তাহলে আমি চলে যাবো আমি ঠিক টাইমে হ্যাঁ রাখছি তাহলে